পশ্চিমবঙ্গের যতগুলি শিল্প আছে তার মধ্যে প্রধান শিল্প হল কৃষি শিল্প কৃষি বিনা কোনো শিল্পই পূর্ণ হবে না কৃষি যদি ঠিক থাকে তবেই মানুষ বাঁচতে পারবে আমরা দৈনন্দিন জীবনে যা খাই সেটা কৃষির মাধ্যমে সব কিছু আসে ধরুন চাল ডাল তেল গম শাক সবজি প্রত্যেকটা জিনিসই মানুষের জীবনে দৈনন্দিন জীবনে প্রতিদিন লাগে সেটা কৃষি ক্ষেত্রে কৃষি কাজের মাধ্যম দিয়ে হয় ধরুন আমি যেখানে থাকি সেখানে জমি আছে সেই জমিতে আমি চাষ করতে চাই সেই চাষ করার সুবাদে সেখানকার কিছু স্থানীয় লোকের সংস্পর্শে আসি কীভাবে চাষটা করবো কখন বীজ ধান বপন করবো কখন সার প্রয়োগ করবো কখন কীটনাশক প্রয়োগ করবো কখন ধান কাটবো কখন ধানে জল দেবো সেচের উপযুক্ত সময় কি এই সব বিভিন্ন উপদেশ আমি তাদের মাধ্যমে দিয়েও নিতে পারি এমনকি কৃষি সেন্টার কেন্দ্র আছে যেখান থেকে সরকার সরাসরি সাহায্য করে থাকেন তাদের মাধ্যম দিয়ে এইভাবে সেখানকার কৃষি ক্ষেত্রের দ্বারা সেখানকার জীবিকা অর্জনের সুযোগ হয় সাথে সাথে প্রত্যেক মানুষের আয়ের সন্ধান খুঁজতে পারে